আমরা একটা গাড়ি নিয়ে দূরপাল্লার রাস্তাতে যাচ্ছিলাম তখন গাড়িটি আমাদের খারাপ হয়ে যায় গাড়িটি খারাপ হয়ে যায় তার টায়ারটি পাংচার হয়ে যায় এবং যে ড্রাইভারটি উনি গাড়ি চালাচ্ছিলেন তিনি সিট বেল্ট পরেছিলেন না সেই কারণে পুলিশের কাছে তাকে অনেকবার জবাবদিহি করতে হয়েছিল যে আপনি দূরপাল্লার রাস্তায় সবাইকে নিয়ে যাচ্ছেন তাহলে আপনি সিট বেল্টটা কেন পরেননি আপনার তো এটা পরা আগে উচিত ছিল সেই কারণে যখন আমরা দূরপাল্লার রাস্তায় যাই তখন ঠিক মতো বড় গাড়িকে দেখতে হবে যে ড্রাইভারটি ঠিক মতো সিট বেল্ট পরেছে কি না পাম্পে সব চাকাতে পাম্প টাম আছে কি না দেখে শুনে আমাদের যেতে হবে এবং বাইকে করেও যখন আমরা যাই তখনও আমাদের হর্নটা ঠিক মতো কাজ করে না মাঝেমাঝেই সেক্ষেত্রে কী হয় পিছনে যে গাড়ি আসে সেটা আমাদের ধাক্কা মেরে চলে যায় সেই কারণে আমরা যখন বাইরে বেরোই তখন আমাদের আগে দেখা উচিত যে গাড়িটির হর্ন ঠিকঠাক আছে কি না